হ্যালো হ্যাঁ আমি হাবুলের শিক্ষিকা বলছি ফুল দিদি হ্যাঁ ভাই কেমন আছো হ্যাঁ দরকার ছিল স্কুল থেকে একটু পিকনিকে নিয়ে যাওয়া হতো বাচ্চাদের তাহলে তো যাইহোক হবে এখানে হ্যাঁ আপনারা কি যাবেন হ্যাঁ তো বোলপুরে পিকনিকটা হচ্ছে আপনারা যেতে রাজি আছেন তো এই তো এক সপ্তাহ পরে হ্যাঁ হ্যাঁ তো এবার বেশি দেরি করলে হবে না তো আর এক সপ্তাহ টাইম আছে আজ কালের মধ্যে জানাবেন হ্যাঁ হ্যাঁ নিজেও হচ্ছি এই বছর দু বছর করোনার জন্য বন্ধ ছিল এই বছর আবার চালু করলাম তো আপনাদেরকে হ্যাঁ এবার বাসে যাওয়া হবে আগে থেকে তো সীট বুক করতে হবে তার জন্যেই বলছিলাম আরেকটু এবার সকাল নটা সাড়ে নটার মধ্যে বেরিয়ে যেতে হবে এবং পাঁচটার সময় ফিরে আসতে হবে ওখান থেকে পিকনিক থেকে হ্যাঁ এবার দুপুরে বিরিয়ানি হবে চিলি চিকেন হবে এসব আইটেম আছে দুপুরে পুরী আলুর দম এইসব ঠিক আছে হ্যাঁ এবং তাড়াতাড়ি বলবেন একটু নাহলে তো সীট বুক হয়ে গেলে আর যাওয়া হবে না কতগুলো বাচ্চা আপনাদের ফ্যামিলি থেকে কটা সীট লাগবে বলুন সেরকম বুক করতে হবে তো আচ্ছা ওর কোনও ছোট ভাইবোন নেই ছোট বা বড় আচ্ছা আর কেউ ফ্যামিলিতে এরকম যে যাবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে রাখছি তাহলে জানিয়ে দিন হুম হুম হুম